আমাদের এলাকায় যেমন ক্রিকেট টুর্নামেন্ট হয় তো সেই হিসেবে আমরা প্রথমত কী করি একটা ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য আমাদের নিজেদের নিজস্ব একটা বড় গ্রাউণ্ড আছে গ্রাউণ্ডের নাম হচ্ছে সাখাবাই ঈগলস গ্রাউণ্ড তো সেইখানে আমরা প্রথমত আমাদের খেলা করানোর জন্য হ্যাণ্ডবিল ইউস করি হ্যাণ্ডবিল আমরা প্রথমে বিলিয়ে দিই তো সেই হিসেবে আমাদের বাইরের যে গ্রাম আছে সেই গ্রাম থেকে অনেক টিম আসে এনট্রি করে আমাদের খেলার মধ্যে যোগদান করে তো সেই হিসেবে খেলা আমাদের থাকে কোনও কোনও বার আট দল কোনও কোনও বার ষোলো দলের মধ্যে তো আমাদের সেই হিসেবে আমরা ক্রিকেটের সরঞ্জাম সমস্ত কিছু নিয়ে ব্যাট ক্রিকেট ব্যাট বল উইকেট এবং চারদিক যে বাউণ্ডারি সেই বাউণ্ডারি ঘেরার মতন একটা সুন্দর পরিবেশ করে তুলি তারপর আমরা সেখানে আমাদের খেলাটি উপস্থাপন করি তো আমরা খেলাটি উপস্থাপন করার সময় আমরা সমস্ত ভলান্টিয়াররা রান গোনার জন্য একটা রানার্স বোর্ড তৈরি করি আমরা ওখানে গ্রাউণ্ডের পরিচালনা করার জন্য একটা ডায়াস তৈরি করি আমরা খেলাটি ঠিকঠাক সুসম্পন্ন করার জন্য দুইজন আম্পায়ারের ব্যবস্থা করি এবং ওই ষোলোটি বা আটটি দলের মধ্যে যে খেলা হয় তার মধ্যেও যে দলগুলি ভালো খেলে তাদেরকে পুরস্কার দেওয়ারও ব্যবস্থা করি তো এইভাবেই আমরা আমাদের গ্রামগুলি পাশাপাশি যে গ্রামগুলি থাকে তাদের যে নতুন নতুন যে একটা এজ মানে কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি বা পঁচিশ পর্যন্ত যে বয়সের ছেলেদের তাদের যে একটা লেভেল সেই লেভেলটা দেখার চেষ্টা করি